হ্যাঁ আমি স্বচ্ছ ভারত অভিযান সম্পর্কে অনেক কিছুই জানি যেমন এটি শুরু করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং এটি শুরু হয়েছিল দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে তিনি এটি মূলত শুরু করেছিলেন আমাদের দেশকে পশ্চিমা দেশের মতো সুন্দর সহজ ও পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগে এই দিনটি খুব সুন্দরভাবে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে স্বচ্ছ ভারত অভিযান পালিত হয়ে থাকে এই উদ্যোগটি অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন উদ্যোগটি আমার খুবই এ খুবই প্রভাবিত করেছে এর কারণ বলতে গেলে বলতে হবে যে এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে আমরা নিজেদের আশেপাশে রাস্তা বাড়ি ঘর এই সব জায়গা থেকে প্লাস্টিক নোংরা জিনিসপত্র বিভিন্ন জিনিসপত্র ভালো করে সব গুছিয়ে পরিষ্কার করি এবং নোংরাগুলিকে ডাস্টবিনে ফেলে দিই তাছাড়াও আমি পরিছন্নতা অভিযানে অনেকবার অংশগ্রহণ করেছি প্রতি দোসরা অক্টোবর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে রাস্তা পরিষ্কার করে থাকি তাছাড়াও আমাকে বছরে প্রত্যেক দিনই আমাদের সামনের রাস্তাঘাট পরিষ্কার রাখতে খুবই ভালো লাগে তাছাড়া এই উদ্যোগ নেওয়ার ফলে আমাদের চারপাশের অর্থাৎ আমাদের গ্রামের রাস্তাঘাট খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে রাস্তাও কোথাও নোংরা আবর্জনা কিছু পড়ে নেই এই পরিষেবাটিকে উন্নত করতে সরকারকে মনোযোগ দিতে হবে তাছাড়াও সাধারণ জনগণ প্রত্যেক মানুষকে ভারতবর্ষের আরও ধৈর্যশীল ও ভালোভাবে এ যোগদান করতে হবে যাতে এই অভিযানটিকে ভালোভাবে সফল হয় এবং আমাদের দেশ আরও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে